জল পরিশুদ্ধ বলতে পরিষ্কার জলকে বোঝানো হয় যেমন আর জল বিশুদ্ধ মানে কোনো জায়গায় নদী খাল বিল কোনো জায়গায় কি ছু মেরে ফেলে দিলে সেখানকার জল বিশুদ্ধ হয়ে যাবে বা ময়লা আবর্জনা ফেললে জল বিশুদ্ধ হয়ে যাবে তারপর আরও বিভিন্ন বিভিন্ন জঞ্জাল বা বিভিন্ন বিভিন্ন আবর্জনা ময়লা এইসব পড়লে জল বিশুদ্ধ হয়ে যাবে আর এখনকার পুকুরে বা কোনো খালের জল পান করা মানে শরীরের ক্ষতি আর কেউ জল পান করে না খুব ভবিষ্যতে এক দুবার খুব বিপদে পড়লে তখন বিশুদ্ধ জল পান করে আর বিশুদ্ধ জল পান করলে শরীরে বহুত ক্ষতি হয় আর জল পরিশুদ্ধ মানে যে আমরা যে কলের জল খাই ট্যাঙ্কের জল খাই কলের জল তো আর নোংরা হয় না যেমন মাটির নিচ থেকে বেরোয় ওটা ফিল্টার হয়ে কলের মটর চালিয়ে দিলে বা কল টানলে ওই পানির জলটা বেরিয়ে আসে ওই জলটা আমরা খাই আর আর জলে আর এখন ট্যাঙ্ক হয়েছে ফিল্টার মেশিন হয়েছে ওতে তারা এখন জল বিশুদ্ধ করে এই শুদ্ধ করে নিয়ে আমাদেরকে খাওয়া খাওয়াচ্ছে আর জল পরিশুদ্ধ খাওয়াটাই ভালো বিশুদ্ধ খেলে মানুষের শরীরের ক্ষতি হয় আরও সব সমময় জল বাড়িতে ঢাকা রাখতে হবে না তো মাছি বা কিছু বসলে ওটা জল টা মাছি বসে জলে মাছি বসে যেমন মাছি সব জায়গায় থাকে যেমন নোংরা জায়গায় এসে হাড়িতে বা জলের ড্র্যামের ওপরে বসে সেখান থেকে জল বিশুদ্ধ হয়ে যায় সেই জলটা খেলে আমাদের ক্ষতি হতে পারে তাই বলছি জল সব সবময় বাড়িতে ঢাকা রাখতে হবে পরিশুদ্ধ রাখতে হবে জল আলগা থাকলে বা কোনো জায়গায় জল খোলামেলা জায়গায় থাকলে ওটা বিশুদ্ধ হয়ে যাবে বিশুদ্ধ জল পান করলে আমাদের শরীরে খুব ক্ষতি হয় আর সবাইকে বলব যতটা পারবে জলটা শুদ্ধ করে রাখতে শুদ্ধ জলটা খেলে আমাদের শরীরে কোনো ক্ষতি হয় না আর উপকার হয়